আমাদের এখানে পূর্ব মেদিনীপুরে যে সব মিডিয়াগুলি আছে সেগুলো স্থানীয় ব্যক্তিদের বা স্থানীয় জায়গায় গ্রামীণ এলাকায় সে যেই সব কার্যকলাপগুলি হয় সেই সমস্তগুলি তারা টি ভির সামনে পুরো রাজ্যের বা দেশের সামনে তুলে ধরে এবং সেই যেমন তারা কোনো অনগ্রসর শ্রেণীর কল্যাণ হলে কল্যাণ বা উপজাতীয় উন্নয়ন দপ্তরের প্রকল্প মিড ডে মিল মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি আইন এই সবের বিষয়ে কোনো কাজ থাকলে সেগুলো মানুষ সাধারণ মানুষকে বলে দেয় কোথায় গিয়ে জমা কোথায় কোন কাগজ জমা দিতে হবে সেগুলোও বলে দেয় এবং বিজ্ঞাপনের মাধ্যমে কোনো দোকানের উদ্বোধন হলে সেগুলো বলে দেয় যে এই দোকানে কী কী পাওয়া যাবে ভালো মানের পাওয়া যাবে কি না সব বলে দেয় তারা এবং তারপর আপনার যখন যখন কোনো অপরাধমূলক কাজ হয় সেগুলোও তারা আগে থেকে আগে থেকে টি ভি টি ভি সম্প্রচারে বলে দেয়